হ্যালো অর্পিতা বলছেন বলছি শুনলাম আমি মমতা বলছি শুনলাম শুনলাম আপনার নাকি টেলারিং মেশিন আছে হ্যাঁ আমি একটা বাজার থেকে পরশু পরশুদিন নয় দিন দশেক আগে একটা জামা কিনেছি চুড়িদার সুতির কিন্তু জামাটা আমার গায়ে ঠিকমতো হচ্ছে না মানে অনেক বড়ো হয়েছে ঢিলা হয়েছে তা আপনি কি সেটা ঠিক করে দিতে পারবেন না এর আগে আমি অন্য একটা দর্জির কাছে দিয়েছিলাম সেও ঠিকমতো মানে পারেনি লাগাতে মানে এতো সেলাইটা উল্টারকম করে দিয়েছে আমার গায়ে ঠিকমতো মানে হচ্ছে না কি করবো আমি সেটাই ভাবছি আর কবে নিয়ে যাবো তাহলে আপনার কাছে তা আপনার একটু কত পয়সা টাকা পয়সা লাগবে একটু সেটার ব্যাপারে বললে ভালো হত না দিদি ওতো বললে কি করে হবে সে আমার কাছে পাঁচশো টাকা নিয়েছে আমি জামাটা দেড় হাজার টাকায় কিনেছি আবার আপনাকে যদি হাজার টাকা দিয়ে দিই তাহলে আমার আর লাভ কি থাকবে হ্যাঁ ঠিক আছে কিন্তু ওতো টাকা কয়েকশো টাকা একটু কম করুন তো গরিব মানুষ বুঝতেই পারছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকেই নিয়ে যাব জামাটা আপনার কাছে আচ্ছা দিদি তাহলে আমি কালকে বিকালেই আসবো বিকালে পাঁচটা নাগাদ চলে আসব আপনার কাছে ঠিক আছে ঠিক আছে দিদি ধন্যবাদ